ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গের পরিবারগুলি ছিল যৌথ পরিবার যেখানে একাধিক প্রজন্ম একই ছাদের নীচে বসবাস করত পরিবারের মুখ্য ভূমিকা ছিল পরিবারের সামাজিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান পরিবারের সদস্যরা একে অপরের আর্থিক ও সামাজিক চাহিদা পূরণে সহায়তা করত এবং পরিবারের সকলেই শিশুদের লালন পালনে ভূমিকা রাখত এবং বয়স্ক পরিবারের সদস্যদের যত্ন নেওয়া ছিল পরিবারের নৈতিক দায়িত্ব যা এক কথায় বাবার ক্ষেত্রে পিতৃ দায়িত্ব এবং মায়ের ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে মাতৃতান্ত্রিকতার পরিচয় দেয় পরিবার ঐতিহ্য রীতিনীতি এবং মূল্যবোধ সংরক্ষণ ও বহন করত সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গের পরিবারের কাঠামোতে বেশ কিছু পরিবর্তন এসেছে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের ফলে যৌথ পরিবার ভেঙে একক পরিবারে পরিণত হচ্ছে নারীরা এখন কর্মক্ষেত্রে অংশগ্রহণ করছে এবং পরিবারের আয়ের উৎস হয়ে উঠেছে পরিবারের সকল সদস্যদের কর্মজীবনের কারণেই শিশুদের লালনপালনের দায়িত্ব প্রায়শই দাদু ঠাকুরমার কাছে এসে পড়ছে বয়স্কদের যত্ন নেওয়ার দায়িত্ব এখন প্রায়শই বৃদ্ধাশ্রমের উপর বর্তমান এবং বিশ্বায়নের প্রভাবেই ঐতিহ্যবাহী রীতিনীতি ও মূল্যবোধ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই পরিবর্তনগুলির কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক দিক রয়েছে বলে আমি মনে করি